পশ্চিমবঙ্গের লোকেরা বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুজো দুর্গা পুজো কালী পুজো ইত্যাদি বিবাহ অনুষ্ঠান বাঙালি বিবাহ নানা রীতি রিবাজ অনুষ্ঠান গান সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল ইসলাম গীত লোকগীতি ইত্যাদি চলচ্চিত্র বাংলা সিনেমা দেখা বিশেষ প্রিমিয়ার এবং চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা বিভিন্ন উৎসব দুর্গা উৎসব ঈদ বর্ষবরণ ইত্যাদি এছাড়াও পশ্চিমবঙ্গের লোকেরা যে ভোজন এবং যেভাবে যেভাবে উৎসব এবং অন্যান্য যে রিচুয়ালগুলো করে তার অন্য রকম অন্য রকম রিচুয়াল বা যেগুলোই বা করে সেগুলো অন্য রকম অনুভূতি পাওয়া যায় এছাড়াও পশ্চিমবঙ্গ লোকেরা ভোজনের অনুষ্ঠান ইত্যাদি সন সম্মেলন এবং ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণও করে